যাই হোক যাত্রা বলতে আগের থেকে সব ঠিকঠাক করে তবে ঘর থেকে বেরনো উচিত যাতে না রাস্তার মধ্যে বা সেখানে গিয়ে কোনো অসুবিধার মধ্যে আমাকে না পড়তে হয় তার জন্য আগে থেকে এ ভালো গাড়ি যেমন গাড়ির ভেতরে সমস্ত কিছু থাকে যেমন গরমকালে ঘুরতে গেলে এ ভিতরে যেমন ঠান্ডা হ্যাঁ ঠান্ডা এ সির ব্যবস্থা থাকে এবং সিট ক্যাপাসিটি ভালো থাকে এ গাড়িটা যেমন অনেক দূর গেলে জারকিংও না হয় আর আগে থেকে এ সেখেনে গিয়ে আগে থেকে যেমন হোটেল বুক করে রাখতে হবে যাতে না সেখানে গিয়ে হোটেলের জন্য চারিদিকে যেন না ঘুরতে হয় কারণ আমি তো ঘুরতে গিয়েছি আরাম করতে গিয়েছি এবং এ এনজয় করতে গিয়েছি সেখানে গিয়ে যদি হোটেলের জন্য চারিদিকে ঘুরতে হয় সেইটা একটা অসুবিধার মধ্যে পড়ব তার জন্য আগে থেকে এ হোটেল বুক করে এ সেখানে হোটেল বুক করে সেখানে যাওয়ার আনন্দটাই আলাদা গেলাম হোটেলে গিয়ে ঢুকে গেলাম হোটেলটাও যেমন খুব ভালো হয় খুব ফাইভ স্টার হোটেল হয় সেখানে গিয়ে আরাম করে আবার কিছু দিন রয়ে আবার চলে এলাম এইটা হচ্ছে আরামদায়ক পরিকল্পনা